প্রযুক্তি বিভিন্নভাবেই আমাদের সমাজ মাধ্যমের মিলনের মাধ্যম হিসাবে বা মিডিয়াম হিসাবে কাজ করে যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো রয়েছে বা সমাজমাধ্যম রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম লিঙ্কডিন ইউটিউব গুগল ফর্ম বা আরো যে সমস্ত মোবাইল একটা মাইক্রোসফট টিমস গুগল মিট তো এগুলোর মাধ্যমে আমরা যোগাযোগটা আমাদের এখন খুবই সহজ হয়েছে আমাদের হাতের কাছেই জিনিসটা সেই পরিষেবাটা পাওয়া যায় এবং এর মাধ্যমে আমরা অনেক দূর দূরান্তের লোকের সঙ্গেও যোগাযোগ করতে পারি অনেক পুরনো বন্ধু অনেক পুরনো আত্মীয় পরিজন সবার সাথেই যোগাযোগের একটা সহজ মাধ্যম প্রযুক্তি এনে দিয়েছে চাকরি বাকরির ক্ষেত্রে একদম আমার রেজিউমে বা সিভি পাঠাতে চাইলে আমি আমার লিঙ্কডিনের থ্রুতে আমি সেটাকে যোগাযোগ করতে পারি বা আমি বিভিন্ন কোম্পানির এইচআর বা রিক্রুটমেন্ট টিমের সাথে যোগাযোগ করতে পারি তো সেটা তো সেটা আমাদেরকে খুবই সাহায্য করেছে প্রযুক্তির মাধ্যমে এবং হ্যাঁ এটাও সত্যি বিদ্বেষপূর্ণ বস্তুও লক্ষ্য করেছি বিশেষ করে ফেসবুক বা ইন্সটাগ্রামে আমরা দেখেছি কয়েকটা সামান্য জিনিসের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া গালাগালি অসভ্যতামো নোংরা কিছু জোকস সেগুলো শেয়ার করা কোনো একটা ছোট বিষয়কে নিয়ে সবাই মিলে তার পিছনে পড়ে যাওয়া তো এই জিনিসগুলো আছে এই জিনিসগুলোকেও এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি কোনো বিশেষ সম্প্রদায় হয়তো নয় কিন্তু কোনো একটা বিশেষ ব্যক্তির প্রতি বা কোনো একটা বিশেষ অংশের প্রতি সেটা আমরা লক্ষ্য করেছি সেটা আমি লক্ষ্য করেছি সেটা সেটা ধীরে ধীরে দিনে দিনে বেড়েওছে এবং এটা একটা খারাপ দিক যেটা প্রযুক্তিগতভাবে আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে